প্রথমত যেকোনো গান পারফমেন্স করার আগে আমার এটা জেনে নেওয়া দরকার যে কোন বিষয়ের ওপর ভিত্তি করে আমি পারফমেন্স করছি বা কোন অনুষ্ঠানের জন্য পারফমেন্স করতে আসছি যে গানে আমি পারফমেন্স করবো তা আমার সেই পরিবেশের পক্ষে অনুকূল কিনা যদি সেই পরিবেশের ওপর অনুকূল হয় তবে আমাকে সেই অনুযায়ী বা সেই ধরনের গান পারফমেন্স করা প্রয়োজন অন্যথা তা আমার যেতে পারে বা আমার অন্যরকম সমাজে প্রভাব ফেলতে পারে তাই যেকোনো গান বা যেকোনো পারফমেন্স করার জন্য আমার সর্বপ্রথম জেনে নেওয়া দরকার সেখানের বিষয়বস্তু কী সেখানে কোন বিষয়ের ওপর অনুষ্ঠান করা হচ্ছে কোন বিষয়ের ওপর আমাকে পারফমেন্স করতে বলা হচ্ছে যেকোনো গান গান সবধরনের আছে গান অনেক ধরনের হয় এখনকার অনেক ধরনের সব সংগীত বেড়িয়েছে যা বিকৃত মস্তিষ্কের মনে হয় যারা গান লেখেন তারা দ্বিমাত্রিক ভাবনাচিন্তা নিয়ে গান লেখেন তাই আমাদের উচিৎ বা আমার নিজস্ব উচিৎ যে যেকোনো গান করার আগে আমাকে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা এবং তার ভিত্তিতে পারফমেন্স বা রেকর্ডিং সেশান তৈরি করা